ছয় চার দু হাজার দুই সাতাশ পাঁচ দু হাজার তিন ষোলো ছয় দু হাজার চার বারো এক দু হাজার পাঁচ নয় দুই দু হাজার ছয়